হ্যালো কে বিকাশ দা হ্যাঁ বল হ্যাঁ বলো ধান কেমন ধান ধানের দাম কেমন যাচ্ছে জয় শ্রী রাম তেরোশো আশি ও স

জয় শ্রী রাম আছে তো খান কুড়ি না বাঁশকাটি নেই নেই বাঁশকাটি নেই জয় শ্রী রামই আছে তা একটু বাড়ি তো কালীতলায়

দাম বাড়ানো যাবে না দশ টাকা বাড়ানো যাবে না পোম আচ্ছা তা কবে আসতে পারবা হ্যাঁ কুড়ি বস্তা গাড়ি ভাড়া তুমি দেবা না কুড়িটা বস্তা আমার দিতে হবে

ও আচ্ছা